যেমন ধরুন আমাদের জেলার পুজো হলো দুর্গাপুজো দুর্গাপুজোতে আমরা খুব এনজয় করি কেননা এখানে এবং এই ধরুন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী ষষ্ঠীর দিন বীভৎস এনজয় হয় পঞ্চমীর দিন নানা রকমভাবে হয়ে যায় ওটা কোনো তেমন ই নেই সপ্তমীর দিন সব কিছু ঠিক থাকে এবং অষ্টমীর দিন অষ্টমীর দিন যে যে মানে অঞ্জলির একটা ব্যাপার থাকে সেই অঞ্জলি দিই আমরা অঞ্জলি নানা রকমভাবে দিয়ে থাকি তারপরে ওই ধরুন ঘরের বোন কী এই ধরুন নানা রকম মা বোন নানা রকম সব দিয়েই থাকে কিন্তু অষ্ নবমীর দিন আমরা ঘুরতে যাই খুব এনজয় করি নানারকম জায়গায় ঘুরতে যাই এইটা বিভাভাবে পুজো হয় দশমীর দিন তো সিঁদুর খেলা ওটা তো মেয়েদের মেয়েদের ধরুন এই তো কী সব আছে সিঁদুর খেলা এই দেখতে পাই যে এরকম সিঁদুর ফিদুর খেলে নানা রকমভাবে পুজো হয় কোনো এটা নিয়ে চাপ নেই মানে খুব এনজয়ই করি বলতে গেলে তবে হ্যাঁ পুজোর মধ্যে আরও পুজো আছে যেমন কালী পুজো কালী পুজোতে যেই রাতটা কালী পুজো হয় সেই রাতটায় তো আমরা পুরো একদম কী আর বলবো সারা ঘরে মোমবাতি লাইট বোম বাজি সব রকম করেই থাকি এবং হোলি হোলিটা হলো মানে কী আর বলবো হোলি একদম রঙ ফঙ মেখে একদম চারদিকে যা মানে কী বলবো উফফ ওগুলা বললেও মানে